ভারতের অনেক জায়গায় শিক্ষাকে উৎসাহিত করার জন্য মেয়েদের সাইকেল বা ল্যাপটপ দেওয়া হচ্ছে আমার মত অনুযায়ী এগুলি অত্যন্ত জরুরি এবং কাজের বা কারণ ভারতবর্ষের মতো একটি দেশে বাল্যবিবাহের প্রচলন অত্যন্ত বেশি কিন্তু এই স্কিমগুলি দৈনন্দিন জীবনে চালু হওয়ার ফলে এই বাল্যবিবাহ রীতিটি অনেকটাই কমে গিয়েছে এগুলি সাধারণত দেওয়া হয়ে থাকে সে সমস্ত শিক্ষার্থীদের সে সমস্ত মেয়েদের যারা পড়াশোনা চালিয়ে যায় এবং অবিবাহিত থাকে পর্যাপ্ত পরিমাণ বয়স অনুযায়ী হওয়ার পরেই তারা বিবাহ সম্পন্ন করে থাকে তারাই এই সুবিধাগুলি পেয়ে থাকে অধিকাংশ দিনে আমরা লক্ষ্য করতে পারতাম যে মেয়েদের তেরো থেকে চোদ্দো বছর বয়স হলেই বিয়ে দেওয়া দেওয়া হতো কিন্তু বর্তমানে এই স্কিমগুলি চালানোর জন্য মধ্যবিত্ত ফ্যামেলি অথবা গরিব বা নিম্নবিত্ত ফ্যামেলি যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তারাও তাদের ছেলে মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে সক্ষম হয় তারা বিভিন্ন স্কিমগুলির সুবিধা পেয়ে থাকে এবং যার ফলে তাদের ছেলে মেয়েদের পড়াশুনো করাতে কোনো অসুবিধা হয় না মেয়েদেরকে বিভিন্ন ধরনের স্কলারশিপ অথবা ল্যাপটপ দেওয়া হচ্ছে এবং পরিকল্পনা করা হচ্ছে আরো কিছু দেওয়ার জন্য এই স্কিমগুলির জন্য তারা পড়াশুনা দিকে অত্যন্ত উৎসাহিত হচ্ছে এবং পড়াশোনার দিকে গুরুত্ব আরোপ করছে এইগুলির জন্য এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ